এই অঞ্চলে কিছু সংখ্যালঘু ধর্ম রয়েছে যাদের মধ্যে কিছু সংখ্যা যাদের মধ্যে কিছু সংখ্যালঘু রয়েছে খ্রিস্টান আর কিছু সংখ্যালঘু রয়েছে বৌদ্ধ এরকম এই দুই জাতি একসঙ্গে রয়েছে আমাদের অঞ্চলে তো ওই বিষয় নিয়ে কিছু কথা